আমাদের গ্রাম সাধারণত যে সব মানুষ বাস করেন তারা বেশিরভাগের মধ্যে সাক্ষরতার হার অত্যন্ত কম এবং আমাদের গ্রাম সাধারণত উন্নয়ন হচ্ছে উন্নয়নশীল এর দিকে এগোচ্ছে সেরকম একটি জায়গা থেকে বিকাশ লাভ করছে ফলে এখানকার লোক সাধারণভাবেই ঋণ নেন আগে বিভিন্ন মহাজন বা বিভিন্ন সংস্থার কাছ থেকে ঋণ নিত এখন সেগুলো সরকারি উদ্যোগে ব্যাংকের কাছ থেকে ঋণ নেন তবে বর্তমানে ঋণ দেওয়ার জন্য বহু সংস্থার ও সংস্থার বা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান ডেভেলপ করেছে ফলে সেখান থেকে মানুষ এখন ঋণ নেন বিশেষ করে বন্ধন ব্যাংকের মতো জায়গাগুলো থেকে বিভিন্ন জায়গাগুলো থেকে ঋণ নেন মানুষ তাদের এই ঋণ নেওয়ার জন্য কতটা সুদের হারের বা একটু জেনেশুনে যে ঋণ নেওয়ার যে প্রসেস আছে সেগুলো না জেনেই তারা ঋণ নেন ফলে অনেককে অনেক সময় সুবিধায় অসুবিধায় পড়তে হয় এবং তাদের যে ঋণ সেগুলি অনেক বড় হয়ে তাদের যে ভিটেমাটি উচ্ছেদ হতে পারে সেটুকুও তারা ভাবেন না ফলে এর বিরূপ দিকটি অবশ্যই আছে ফলে সাধারণ মানুষ সেগুলো সেগুলো বিষয়ে অত্যন্ত সচেতন নয় তবে মানুষ কিছু খুব প্রয়োজনে ব্যাংক বা অন্যান্য সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে থাকে